হ্যালো এটা গ্যাস এজেন্সির নাম্বার তো হ্যাঁ স্যার আমার নাম পিঙ্কি পাল আমি এক সপ্তাহ হলো নতুন বাড়িতে এসেছি পুরোনো বাড়ি ছেড়ে এত দিন তো সেই ঠিকানাতেই গ্যাস দিতেন সেটা পরিবর্তন করে নতুন ঠিকানাতে গ্যাস সরবরাহ করতে হবে আমি আমার গ্যাস সরবরাহের ঠিকানা আপডেট করতে চাই আপডেট না করলে তো স্যার গ্যাস ওই পুরোনো বাড়িতে চলে যাবে এই আপডেটের জন্য কী করতে হবে হ্যাঁ স্যার আমার গ্যাসের সঙ্গে আঁধার কার্ডের লিঙ্ক করানো আছে হ্যাঁ আমার গ্রাহক আই ডি হলো এক পাঁচ চার পাঁচ ছয় শূন্য সাত চার আট এক শূন্য এক তিন আমার নতুন বাড়ির ঠিকানা হলো প্রিয়া অ্যাপার্টমেন্ট কলকাতা সাত লক্ষ চুরাশি গড়িয়া মহাশ্মশানের কাছে যদি আপডেটটা খুব তাড়াতাড়ি হয় থালে খুব উপকার হতো স্যার ও আচ্ছা তাহলে কত দিন সময় লাগবে এক সপ্তাহ ঠিক আছে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে তো আাচ্ছা ধন্যবাদ স্যার রাখলাম তাহলে